পশ্চিমবঙ্গের প্রধান মুভি থিয়েটার বা মাল্টিপ্লেক্সগুলির মধ্যে অন্যতম হল আইনক্স এসভিএফ কার্নিভাল আইলেক্স নন্দন দৃষ্টি ইত্যাদি এগুলি চলচ্চিত্র যেগুলি নতুন এবং পুরোনো উভয়ই দেখায় এখানের টিকিটের মূল্য প্রায় দেড়শো থেকে পাঁচশো টাকার মধ্যে ঘোরাফেরা করে এগুলির অবস্থান বলতে বড়ো বড়ো শহরের প্রধান রাস্তাতেই এইগুলি অবস্থিত